হ্যাঁ ম্যাম জুতো দোকানদার বলছেন আমি আপনার দোকান থেকে জুতো কিনে নিয়ে এসেছিলাম তো আমার জুতোর বেল্টটা ছিঁড়ে গিয়েছে তো ওই যে জুতো ফেরত নেবেন অজন্তা হ্যাঁ আছে তো আমি কবে যাবো আচ্ছা আপনার দোকান কখন খোলা থাকে

কী বারে খোলা থাকে

আচ্ছা